বাঁকুড়া জেলার প্রধান পরিবহন হলো রেলপথ জনপরিবহন ও রাস্তা তো সাধারণ মানুষ এতে বেশি বিকল্পিত শ্রেয়সী তো এতে দেখতে গেলে পরিবহন ব্যবস্থা হিসেবে দেখতে গেলে জনসংখ্যা পরিবহন খুবই বেশি রেলপথের মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে আসে এখানে বাঁকুড়ার কিছু দার্শনিক জনসংখ্যা দেখতে বা বিভিন্ন কিছু দার্শনিক স্থান দেখতে সেখানের মধ্যে সমস্যা জড়িত কিছু জিনিস হলো রেলওয়ে স্টেশান সাইকেল রিক্সা প্রভৃতি যখন কোনো মানুষ ঘুরতে যায় বা বাইরের থেকে যখন কোনো মানুষ আসে তখন রেলওয়ে স্টেশনে নেমে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে রেলওয়ে স্টেশনে নেমে তারা সেখানে রিক্সা বা অটো বা টোটো এই সমস্ত কিছু যানবাহন ব্যবস্থা ধরে তারা দার্শনিক স্থানের মধ্যে যায় সেখানে দার্শনিক স্থানের মধ্যে উপভোগ করে সেখানে যেয়ে ঘোরাঘুরি করে ও বাঁকুড়া হিসেবে দেখতে গেলে বিভিন্ন দার্শনিক স্থান কিছু আছে যেখানে অত্যাধিক মানুষ সেখানে পরিবহন করতে যায় ঘুরতে যায় দার্শনিক স্থান হিসেবে আসে ফ্যামিলিকে নিয়ে আসে পরিবারকে নিয়ে আসে বন্ধুবান্ধবদের নিয়ে আসে নিয়ে এসে সেখানে মনোরম আবহাওয়া উপভোগ করে আর বাঁকুড়া জেলার দার্শনিক স্থানও কিছু ভালো ইয়ে আছে তো সেখানে রাস্তাঘাট বলতে গেলে খুবই জনসংখ্যা বহুল হওয়ার জন্য সেখানে রাস্তাঘাটের মধ্যে প্রচুর জ্যাম্প থাকে তো সেই জন্যে জনসংখ্যার পরিমাণ খুবই বেশি সেখানে